তো রান্না করার সময় আমি অনেক ধরনের পাত্র ও কাটলারি ব্যবহার করে থাকি কারণ রান্না করার জন্য পাত্র তো ব্যা দরকার যেমন কিছু ধোয়ার জন্য আমরা পাত্র ব্যবহার করি কিছু জিনিস রান্না করার জন্য পাত্র ব্যবহার করে থাকি কিছু ঢাকনা দেওয়ার জন্য পাত্র ব্যবহার করে থাকি পাত্র ও কাটলারি ছাড়া আমাদের রান্না করা অসম্ভব হয়ে থাকে তাই পাত্র কাটলারি ব্যবহার করা খুবই প্রয়োজন